হ্যালো হ্যাঁ নমস্কার স্যার আমি নদীয়ার শ্যামনগর থেকে টুম্পা সাহার মা কথা বলছি হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি স্যার বলছিলাম হ্যাঁ মেয়ে তো একদম পড়াশুনো করছে না কদিন ধরে টিউশনিতে যাচ্ছে না সেই হিসেবেই আপনাকে একটু ফোনটা লাগালাম আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে আপনাকে ফোনটা লাগালাম মেয়ে একদম পড়াশুনো করছে না আগেকার কী হতো বলুন তো স্যার আমাদেরকে বাবা মা রা অক্ষর পরিচয় করাত অক্ষর পরিচয় করিয়ে আমাদেরকে বাংলা ভাষাটা পড়াত পড়িয়ে সব কিছু ঠিকঠাকভাবে হতো এখনকার কী হচ্ছে ফোন আর টি ভি এই যে ছেলেরা টিউশন যাচ্ছে না এখনকার ফোন আর টি ভি তে এটা এটা মানে আপনারা একটু বলেছেন তো হ্যাঁ বলুন হুম এই যে টুম্পা সাহা এই যে যাচ্ছে না টিউশন সব সবসময় সারা দিন বাড়িতে টি ভি ফোন টি ভি ফোন নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা হিসেবেই বলা আর কি আমি বলি দেখি টিউশনের মাস্টারকে একবার ফোনটা লাগাই একবার ফোনটা লাগিয়ে রিপোর্টটা করি যে একদম পড়াশুনা করছে না আমরা বাড়িতে মারতেও পারছি না আপনি মারলে একটা শাসনের মধ্যে দিয়ে থাকবে আর কি সেই হিসেবেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তারা তো এগিয়ে যাচ্ছে ওর থেকে হ্যাঁ তারা তো ওর থেকে এগিয়ে যাচ্ছে নাম্বারও তারা ভালো পাচ্ছে আর ওর নাম্বারটা অনেক কম আসছে বাড়িতে তো দেখা হচ্ছে এবারে আপনাদের কাছে পাঠানো কী জন্যে আপনাদেরকেও তো একটু দেখতে হবে আমরা তো অনেক রকম সহযোগিতা করছি তাহলে স্কুল টিউশন এগুলো দেওয়া স্যার ম্যাডামদের কাছে তাদের মধ্যে গাইডে থাকবে তাই না তাদের মধ্যে গাইডে থাকবে সেই তো এই জন্যে আমি বলি তাহলে দেখি আজকে স্যারকে ফোন করি বন্ধুবান্ধবকেও ফোন করলাম আমি বলছি তোরাও একটু ওকে বোঝাবি বুঝিয়ে টুঝিয়ে বলবি একদম ও পড়াশোনা করছে না সবসময় টি ভি ফোন টি ভি ফোন নিয়ে বসে আছে আগেকার বাচ্চারা সব কী করত খেলাধুলো আরে সব করত এখনকার সব খেলাধুলো বাদ দিয়ে ওই ফোন আর টি ভি এই দুটোকে দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই জন্য বলি না মাস্টারকে একটা ফোন করা দরকার মাস্টারকে ফোন করে একবার বলা দরকার আপনি একটু দেখবেন তাহলে স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে হ্যাঁ হ্যাঁ